হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বুকের স্টল পি প্রি অর্ডার হ্যাঁ অর্ডার টডার করা হয় অনলাইনে অনলাইনে দেওয়া আছে দেখুন নামটা হ্যাঁ হ্যাঁ অর্ডার হয় সব কিছু হয় আপনি কী নেবেন বলুন সেটা হোয়াটসঅ্যাপে নম্বর দিচ্ছি সেই নম্বরে কনট্যাক্ট করে দিন আমি পাঠিয়ে দিচ্ছি হুম হুম ঠিক আছে সব কিছু পাবেন আমনি অর্ডার করবেন পেয়ে যাবেন সমস্ত রকমের বই গ্রন্থ আছে কাব্য আছে উপন্যাস আছে সব কিছু আছে কী নেবেন বলুন সব রকম আছে হ্যাঁ হ্যাঁ কি কি কি কি গ্রন্থ বা কাব্য লাগবে সেটা আমনি আজকে লিখে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিন ফটো টটো দিয়ে সেই গ্রন্থ আমি আজ আপনার অ্যাড্রেসে দিন আর মোবাইল নম্বরটা পাঠিয়ে দিন আপনাকে হুম হুম আর কি কি নেবেন আপনি লিখে পাঠিয়ে দেবেন ঠিক আছে ওকে ওকে ওকে ঠিক আছে